আমাদের পশ্চিমবঙ্গে স্বাস্থ্যসেবা মোটেও সাশ্রয়ী নয় এবং এখানে কোনো ভালো ডাক্তারও নেই খুব কম জায়গায় ভালো ডাক্তার রয়েছে যেমন পশ্চিমবঙ্গে শুধু কলকাতা শহরে দুর্গাপুরে এই এই সব জায়গাতেই ভালো নার্সিংহোম রয়েছে তাছাড়া পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা দুটোই খুব নিম্নমানের তো এই এইখানে আমি আর কিছুই বলতে চাই না